মাছ ধরার প্রস্তুতি বলতে যেমন দেখা যায় নদীতে মাছ ধরতে গেলে বেঞ্চি জাল বা বোট বা নৌকা ইত্যাদি সরঞ্জাম লাগে আর যেমন খালে মাছ ধরতে গেলে আপনার আঠাল পাটা তার পরে খ্যামন মারা যে জাল ইত্যাদি এই সব কিছু লাগে আর মাঠে মাছ ধরতে গেলে যেমন পান্না জাল বা আপনার নেট জাল ইত্যাদি এই সব কিছু লাগে আর মূল পরিস্থিতি যেমন যেমন মাছের ক্ষেত্রে দেখা যায় যে মাছের বেশ কিছু নদী চামার করতে গেলে মাছের চারা তৈরি করতে হয় বিভিন্ন রকমের মশলাপাতি বা ইয়ে দিয়ে চারা তৈরি করে বিভিন্ন রকম মানে পর্যাপ্ত পরিমাণে যে যে সব মাছগুলো খারাপ বা নষ্ট হয়ে গিয়েছে সেই সব মাছ দিয়ে আবার বিকল্প চারা তৈরি করে মাছ ধরার এ করা যেতে পারে আর আর খালে বিলে মাছ ধরতে গেলে দেখা যায় যে এ একটা নির্দিষ্ট এলাকার মধ্যে সীমাবদ্ধ তো এক এক জায়গা থেকে আরেক জায়গায় মানে হচ্ছে জাল টেনে নিয়ে চলে গেল সেইখানে সব মাছ আবার থেকে গেল কোনো অসুবিধা হয় না নদীতে যেমন কাঁকড়া ইত্যাদি ধরতে পারে মাছের পিস কেটে কেটে দেখা গেল চারা তৈরি করলাম এই চারা থেকে ধরতে সুবিধা হয় বা মাছের মাছের যেমন একটা পরিস্থিতি এ তে থাকতে গেলে দেখা যায় একটা পরিস্থিতির জায়গায় আসতে গেলে দেখা যায় যে একটা মাছের চারা দিয়ে আমি এক কে জি কি দু কে জি ওজনের একটা মাছ ধরার সক্ষমতা অর্জন করতে পারছি কিন্তু খালে বিলে এমন পরিস্থিতি হয় না খালে এক জায়গা থেকে জাল টেনে অন্য জায়গায় তুলে নিলাম হয়ে গেল কেন না বদ্ধ জায়গার মধ্যে কিন্তু সেই ক্ষেত্রে নদীতে এমন হয় না নদী তো ছোট হয় না যার জন্যে বোট নৌকায় ইত্যাদির মাধ্যমে বড় ব্যাট জাল নিয়ে নদীর মধ্যিখানে পাততে হয় তাতে চারা লাগাতে হয় কাঁকড়া মারার জন্যে সব রকম পরিস্থিতির জায়গা আগে এ করতে হবে